আমাদের গ্রামের মহিলারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যেমন তারা দৈনন্দিন বাড়ির কাজকর্মও করে থাকেন তেমন অন্যান্য কাজকর্মও করে থাকেন যেমন একজন নারী সকালবেলা উঠে নিজেদের কাজকর্ম সারেন সংসারের কাজকর্ম সারেন তাছাড়া তারপর নিজের বাচ্চা সংসার স্বামী শ্বশুর সবারই কাজকর্ম দেখেন ভাত রান্না করেন তারপর তিনি বেরোন নিজের কাজ বর্তমানে নারীরা শুধু সংসারেই সীমাবদ্ধ নয় তারা বিভিন্ন কাজকর্ম করে থাকে কেউ করে বড়ো বড়ো অফিসে কেউ নিজের বড়ো বড়ো ব্যবসা রয়েছে এইসব দায়িত্ব পালন করে থাকে কিন্তু তবু নারীরা আজ অনেক পিছিয়ে কারণ তারা অবহেলিত কারণ নারী চোখে অনেক পুরুষই তাকে দেখেন সেই সেই জন্য তিনি বর্ণবাদের শিকার হয়ে থাকেন একজন নারী যতটা আমাদের সমাজকে দিতে পারেন কিন্তু একজন পুরুষ সেই সময়টা দিতে পারেন না তাই নারীরা পুরনো অন্যান্য পুরনো দিনেও অবাঞ্ছিত হয়ে এসছে বর্তমানেও তারা লাঞ্ছিত হয়ে এসছে এইভাবে চলতে থাকলে আমাদের দেশের উন্নয়ন কিছুভাবেই সম্ভব নয় তাই নারীদের এগিয়ে আসতে হবে এই এগিয়ে আসার পরেই আমাদের সমাজে সঠিকভাবে উন্নয়ন ঘটবে